আপনার ডেলিভারি বয় ঠিকঠাক আমার জিনিসপত্র ডেলিভারি দিতে পারেনি প্রথমত সে আমার ডেলিভারিটা খুবই লেট দিয়েছে মানে এক ঘণ্টা পর এসে লেট দিয়ে গিয়েছিল এবং সিবি খুবই আমার সঙ্গে অপব্যবহার মানে দুর্ব্যবহার করে গিয়েছিল অভদ্রতা করেছে এবং তার কাছে আমি যখন তাকে এক্সচেঞ্জ দিই সে কাছে তার কাছে এক্সচেঞ্জ না থাকায় সে আমাকে টাকা ফেরতও দেয়নি এবং সে চলে গিয়েছিল আমার খুবই অসুবিধা মানে প্রবলেমের মধ্যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল